হ্যালো হ্যাঁ হুম বলো মানে মিটিং বসাতে হবে তো একটা এইত্তো স্কুলেরই কাগজপত্র নিয়ে বসে আছি কে মানে প্রিন্সিপালের সাথে তো কথা বলতে হবে আর হ্যাঁ আমাদের টাইম তো আমার হয়েছে আবার অন্যান্য টিচারের যে টাইম হচ্ছে না কীভাবে করা যাবে হ্যাঁ অনেক প্রেসার তো এতোটা স্টুডেন্টের ভর্তি নেওয়া টাকা পয়সার ব্যাপার হ্যাঁ কী হবে হ্যাঁ মিটিং রাখতেই হবে না হলে তো চলবে না হ্যাঁ এই করে করে তো দিনগুলোও যাচ্ছে হ্যাঁ আর বলছিলাম কী যে টাকাটা দেওয়ানো যাবে না কমানো যাবে টাকাটা বাড়ানো যাবে না কমানো যাবে এই সব কিছু কী জানো কি তো তুমি এক কাজ করো না আমি দু তিনটা টিচারকে বলছি আর তুমি না তো টিচারকে ফোন কোরে একটু টাইমগুলো জেনে নিলে ভালো হতো মানে একলা তো আর সম্ভব হয় না যে দশ বারোটা টিচারকে ফোন করা হেড স্যার তো শোনেই না মানে ওর টাইমই নাই কী আর বলবো হ্যাঁ আর এ হায় হ্যাঁ এতো স্টুডেন্ট ঘুরে যাচ্ছে টাকার জন্য অনেকে ভর্তি হচ্ছে না কিছু করতে হবে তাড়াতাড়ি

মানে যারা একটু ভালো পরিবার থেকে আসে ওরা তো দিতে পারবে যারা একটু মিডিল ক্লাস ওরা কীভাবে হ্যাঁ ওরা তো আর প্রিন্সিপালকে গিয়ে বা হেড স্যারকে গিয়ে বলবে না তারা তো আমাদেরকেই বলবে কারণ আমরাই ওদের ভর্তি করিয়ে দিচ্ছি টাকা পয়সা আমরাই নিচ্ছি তো আমাদেরকেই সব কথা শুনাবে হ্যাঁ যতো দায়িত্ব আমাদেরই হ্যাঁ হ্যাঁ বলতেই হবে আমি বলছি হেড স্যারকে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ বলো না না আর কোনো আলোচনা নেই ভর্তির জন্যই সব আলোচনা কথাবাৰ্তা ও ফোন করলেই ভালো ওরা তো আর সম্পূর্ণ টাকা দিতে পারবে না হ্যাঁ ঠিক আছে এই ব্যাপারে আমি হেড স্যারকে বলছি হ্যাঁ ও তো আমাদের খাটনিও করতে হবে না কাউকে বলতেও হবে না

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলছি